হ্যাঁ আমি সার্ফিংয়ের জন্য প্রয়োজনীয় কোর শক্তি বাড়াতে যোগব্যায়াম অনুশীলন করার পরামর্শ দিয়ে থাকি কারণ কি করোনা ভাইরাসের টাইমে মানুষের ঘরে কোনো বসে কোনো কাজ ছিল না তারা বেশিরভাগ টাইম হয়তো যোগব্যায়ামে দিত কেন কি যোগব্যায়াম করলে শরীর সুস্থ থাকে ভালো থাকে মনও ভালো থাকে সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে যোগব্যায়াম করা উচিত কোভিড নাইন্টিনের টাইমে আমাদের সকলকে জীবন ধারা পরিবর্তন করতে বাধ্য করেছিলো কারো কারোর জন্য বাড়িতে থাকা তাদের দক্ষতার দিকে মানে কারোর সময় দিয়েছে অন্যদের জন্য এটি তাদের দৈনন্দিন কাজে সক্রিয় অংশগ্রহণের পাশাপাশি পরিবারের সাথে সংযোগ করার অনেক সুযোগ সুবিধা দিয়েছে সর্বোপরি এই রোগটি আমাদের সকলকে আমাদের স্বাস্থ্য এবং মঙ্গল সম্পর্কে তীব্রভাবে সচেতনও করে তুলেছে আমাদেরকে যোগ ব্যায়ামের মতো শারীরিক ব্যায়ামে নিয়োজিত করতে প্ররোচিত করেছে যা আমাদের আরো ভালো রোধ প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে সাহায্য করে